আমার প্রিয় গেমিং মেমরি হল গেমিং মেমরি হল আমার সবচেয়ে প্রিয় হল ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হল এমন একটি গেম যাতে আমরা চারজন এবং পঞ্চাশজন এবং নানা বন্ধুর সঙ্গে খেলতে পারি এই গেমিং মেমরি প্রথম এসেছিলো করোনার সময় মহা মহামারীর সময় আমরা ঘর থেকে বার হতে পারিনি এবং গেমও খেলতে পারিনি কিছু খেলাধুলা উপভোগ করতে পারিনা কিন্তু সে সময় গেমিং বলতে এসেছিলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এসে আমাদের মোবাইল থেকে আমরা নিজে নিজেই বন্ধুগুলো যে যোথায় থাক না কেনো কিন্তু আমরা গেম খেলে এ উপভোগ করতে পারছিলাম বন্ধুর সাথে কথাও বলতে পারছিলাম গেমিংয়ের মাধ্যমে এবং গেমিংয়ের এই যে উপভোগ আমরা করোনার সময় ঘরে বসে টাইমটা এত সুন্দরভাবে কাই কেটে নিয়েছি তা বলাই আমার মুখ থেকে সহজ নয় অনেকই সুন্দর আমাদের গেমের এই মেমরি হয়েছে আমরা করোনার সময় এই গেমিং মেমোরি খেলে বন্ধু এবং বন্ধুর সঙ্গে এসব করতে পেরেছি ও খেলার উপভোগ করতে পেরেছি গেমিং মেমরি এমন একটা জিনিস হল শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু পুরুলিয়া নয় শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে আমরা গেমিং মেমরি খেলতে পারি গেমিং মেমরিও আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত নয় তাতে কিন্তু আমাদের শরীরচর্চা একদমই চলে যাবে কিন্তু সে তখন ছিল করোনা মহামারী তাই আমরা গেমিং মেমরি হিসাবে ফ্রি ফায়ারকে একটু ভেবেচিন্তে খেলে নিয়েছিলাম এটি আমাদের হল জীবনের সবচেয়ে সেরা মুহুর্ত গেমিং মেমরি